দাদা পৌঁছে তো গেলাম আপনার ভাড়া কত হয়েছে আপনার কাছে কি কোনো ফোনপে জিপে কিংবা পেটিএমের মতন অনলাইন পেমেন্ট আছে তাহলে একবার স্ক্যানারটা দেন ক টাকা হচ্ছে বলুন আমি তাহলে তাতে মিটিয়ে দিচ্ছি